হ্যাঁ দাদা বলুন হ্যাঁ দাদা একটু ব্য হ্যাঁ দাদা একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্যে মানে ফোন করতে পারিনি তাছাড়া কিছুদিন ছুটিতে ছিলাম মানে বাইরে গেছিলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে তা বলুন তারপর বলুন আপনার শরীর ভালো আছে তো এই চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে হ্যাঁ এই চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে হ্যাঁ খবর বলতে অনেকদিন তো বললাম না ছুটিতে ছিলাম সেই জন্যে কোনও এখন বের করছি না খবর একটা আছে ওই মানে দক্ষিণ চব্বিশ পরগণাতে ওই ইস্কুল বিষয়ে ঠিক আছে ইস্কুলটা হলো আপনার যেমন এই সব ইস্কুলেই দেখছি আমি আমার কাছে কিছু এরকম খবর আসছে যে সেরকম ইস্কুলে খাওয়াদাওয়া দিচ্ছে না মিড ডে মিল যেগুলো হয় না বাচ্চাদের মিড ডে মিলের মানে দেওয়া হচ্ছে না বা কমই দিচ্ছে ছেলেমেয়েরা সেরকম পাচ্ছে না আপনার মানে ভাত ফাতগুলো যেগুলো দেওয়া হয় মিড ডে মিল কম পাচ্ছে কমপ্লেন করছে আর তাছাড়াও ওই ইস্কুলের শিক্ষকরা মানে টিচাররা ঠিক টাইমে আসছে না ছেলেমেয়েরা পড়াশুনা করছে না এই সব বিষয়ে আপনি যদি আপনি যদি বলেন তাহলে আমি

শিক্ষকরা ঠিকঠাক ঠিকঠাক টাইমে আসছে না এখন ঠাণ্ডার সময়ে আমি তো দেখছি আমি খবরও পাচ্ছি ইস্কুল মানে কী বলে যদি চারটে শিক্ষক মানে থাকে তিনজন আসছে একজন আসছে না বা দুজন আসছে দুজন আসছে না এরকম হচ্ছে এই বিষয়ে যদি সেম

না মিড ডে মিলে তো সব সব ইস্কুল সব তো সব জেলায় আপনার মানে মিড ডে মিল চলছে তাহলে সাউথ চব্বিশ পরগণাতে চলবে না কেন বলুন আমি এক খবর নিয়েছি মিড ডে মিল ঠিকঠাক দিচ্ছে কিন্তু ইস এখানে এখানে মিড ডে মিল দিচ্ছে না না দিচ্ছে কিন্তু কী বলুন তো মিড ডে মিল কম মানে যে পরিমাণ যে বাচ্চাদেরকে খাওয়ার একটা এ পরিমাপ থাকে না সেই পরিমাণটা দিচ্ছে না অনেক কম পাচ্ছে বা বাচ্চা অনেক বাচ্চা আবার লাস্টে রান্না মানে যেগুলো হচ্ছে সেগুলো কম পড়ে যাচ্ছে বাচ্চারা পাচ্ছে না এই সব বিষয়ে যদি জোর তাহলে ঠিক আছে আমি তাহলে হ্যাঁ আমি তাহলে রিপোর্ট বানাচ্ছি রিপোর্ট বানিয়ে আপনাকে তাহলে আমি দু এক দিনের মধ্যে পাঠিয়ে দেবো ঠিক আছে আপনার কাছে এবার সেটা আপনি দেখুন দেখে যদি ভালো বোঝেন তাহলে আপনি ওটা আপনার প্রেসে ছাপাবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হুম